গত কয়েক দশক ধরে ভারতে তেমন কোনো নতুন চাকরি নাই ভারতের তরুণরা তাদের জীবনে সরকারি চাকরি খুঁজছে আর বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে চলেছে কিন্তু কোনো নিয়োগ হয়নি কখনো অ্যাডমিট আসে তো পরীক্ষা হয়নি কখনো পরীক্ষা হলে তার রেজাল্ট বেরোয়নি এইভাবে তরুণরা তাদের জীবনে অস্বস্তিতে ভুগছে